হ্যালো

আরে আমি একটা কাজে এসেছি কাজে এসেছি বলতে আর দশ পনেরো মিনিট পরেই আমি বেরচ্ছি ঠিক আছে আমি যতটা তাড়াতাড়ি পারলে আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে এক্ষুনি আমি যাচ্ছি হুম হুম ঠিক আছে মোটামুটি এই এই ছেড়ে দিচ্ছি আমি এদের কাছ থেকে পয়সাটা নিয়ে নিয়ে আমি যাচ্ছি হুম আমি এসে কল কোর আমি এসে ফোন করছি আমি গিয়ে এই ফোনটা ধরে থাকবেন আমি কল করছি এই যে আমি এসে গিয়েছি আর এ কাজটা ধরে ফেলেছি এখন এটা না ছেড়েও তো কিছু করতে পারছি না এই কারণে আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনি রেডি হয়ে মানে আপনি দাঁড়িয়ে থাকুন আমি গিয়েই সঙ্গে সঙ্গে আপনাকে তুলে নিচ্ছি ঠিক আছে কোথায় হ্যাঁ ঠিক আছে হ্যালো আসছি হ্যাঁ আসছি তাহলে